হ্যাঁ আমি আমার এই বান্ধবীর জন্য এই কবিতাটি উপহার গিফট করেছি আর আমার এই বান্ধবীটি খুব কাছের খুব প্রিয় তার জন্য আমি এই কবিতাটি তাকে গিফট করেছি এমনকি আমাকে নানা বিষয়ে খুব হেল্পও করে যেমন পড়াশোনাতে এবং এবং কী আদার্স ব্যাপারেও আমাকে খুব হেল্প করে আমিও তাকে এই হেল্প করি নানা বিষয়ে এবং পড়াশোনাতে আমরা একসাথে স্কুল টিউশন যাই এবং হচ্ছে আমরা নানা জায়গায় বেড়তেও যাই একসাথে তার জন্যে আমিই তার জন্যে আমি এই গিফট এই কবিতাটি গিফট করেছি এবং কী আমি নানা মনিষী মনিষী এবং কো লেখকদের কাছ থেকে কিছু অংশ নিয়ে এই কবিতাটি তার জন্য আমি লিখেছি সে এই কবিতাটি পড়ে খুব মুগ্ধ হয়েছে এবং সেও চায় যে আমাকে এরকম ধরনের একটি কবিতা লিখে আমাকে গিফট করতে এবং সে এই কবিতাটি পড়ে খুব খুব ভাবে মুগ্ধ হয়েছে সে আমাকে এ আমাকে খুব ধন্যবাদও জানিয়েছে আমি তাকে শ্রদ্ধা করি সেও আমাকে খুব শ্রদ্ধা করে